আমাদের গ্রাম সাধারণত কৃষি প্রধান গ্রাম এখানের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় তাই চাষ বাস করেই আমাদের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করতে হয় আমাদের গ্রামে ব্যবসা বলতে সেরকম উন্নত নয় ব্যবসা মানে সাধারণত চাল গম যে সমস্ত কৃষিপণ্যগুলি রয়েছে সেগুলির ব্যবসা আমাদের এখানে খুবই উন্নত এই ব্যবসা করলে আমরা অনেক লাব করতে পারি এই ব্যবসাটি আমাদের এখানে বেশিরভাগ সময়ই করে থাকি আমরা যখন যে চাষের সিজিন চলে তখন সেই সময় আমরা সেই চাষটাই করি যখন আলু ওঠে আমাদের জমি থেকে তখন আলু ব্যবসা করে থাকি যখন ধানের সময় হয় ধানের ব্যবসা করে থাকি তাছাড়া আরো যে সমস্ত কৃষিপণ্যগুলি রয়েছে বাদাম তিল সরিষা যে সমস্ত কৃষিপণ্যগুলো আমরা বাজার থেকে চাষিদের থেকে কিনে থাকি এ সমস্ত ব্যবসাগুলি আমরা করি